এটা কি মা তারা রেস্তোরাঁ আমি আমার পরিবারকে নিয়ে ওখানে যেতে চাই আপনাদের রেস্তোরাঁতে কি টেবিল আছে বসে খাওয়া যাবে কি ওখানে কোন কোন সময়ে খাবার পাওয়া যাবে আমরা আমাদের প্রত্যেকটা পরিবারের সদস্য আমরা ওইখানে যাবো হ্যাঁ ওখানেই খাওয়াদাওয়া করবো কারণ আমরা সবাই ওখানে খাওয়াদাওয়া করবো সেই কারণে বলছি বাচ্চারাও তো যাবে তাহলে বাচ্চাদের জন্য যেন ঝালবিহীন রান্না খাবার কি পাওয়া যাবে বাচ্চারা তো ঝাল খেতে পারে না বড়দের ঝাল হলেও চলবে আমাদের পরিবারের সকলকে নিয়ে আমরা তো গাড়িতে যাবো তাহলে ওখানে কি পার্কিং ব্যবস্থা আছে গাড়ি রাখার জন্য সেখানে তো আমরা সবাই মিলে খাওয়াদাওয়া করবো বাচ্চারাও তো যাবে তো বাচ্চাদের যদি পায়খানা কি পেচ্ছাপ পায় ওখানে করানোর ব্যবস্থা আছে তো কারণ ছোট বাচ্চারা তো কথা শুনবে না ওরা তো দুষ্টুমি করবে তো যাতে ওই ব্যবস্থাগুলো থাকে সেই সম্বন্ধে একটু জানতে চাইছি আর খাবারগুলো যেন গরম থাকে কেননা আমরা ঠাণ্ডা খাবার খেতে তো পছন্দ করি না তাই প্রত্যেকটা পরিবারের সদস্য যাবো আমরা যেন গরম খাবার পাওয়া যায় আর যেহেতু আমার বাবা মা বয়স হয়েছে তো বাবা মায়েদের জন্য যেন হালকা ঝাল ঝালের এবং পাতলা নরম টাইপের যেন খাবার থাকে আর আপনাদের ওখানে কখন বন্ধ হয় রেস্তোরাঁ আমরা তো জানি না তো সেই সম্বন্ধে জানতে চাইছি যে কত কত টাইম পর্যন্ত ওখানে সেটা খোলা থাকে তো টেবিল আছে কি না বসে খাওয়া যাবে কি না এ প্রসঙ্গ আপনাদের কাছে আমরা জানতে চাইলাম